হ্যাঁ মুরগি পাওয়া যাবে এখন চলছে তেরোশো টাকা কুইন্টাল তেরোশো টাকা কুইন্টাল আপনার কতটা লাগবে ও দশ কুইন্টালের মতো নিতেন তেরোশো টাকা ওটা বারোশো টাকা আসবে বাবা এখন যা গরম বুঝতে পারছেন না এখন যা গরম সবরকম খরচা আছে না পাখা চলছে তারপর এই ইলেকট্রিক খরচা সে আমি বুঝতে পারছি সে আমি বুঝতে পারছি কিন্তু মালটা তো আমারও তো ফার্মে খাটনিটা কেমন বলুন আমাকে তো সবদিকটা দেখতে হবে না সে বুঝতে পারছি এই গরমে জিনিস মালের দাম বেড়েছে তাছাড়াও খাটা খাটনির ইলেকট্রিকের রেট বেশি তাহলে আপনার কতটা লাগবে ঠিক আছে তাহলে পাঠিয়ে দেবো আর মালটা কিসে নিয়ে যাবেন আপনার গাড়ি পাঠাবেন আমার গাড়ি নেই দাদা বারোশো টাকা কুইন্টাল দিয়ে কি গাড়ি আবার দেওয়া যায় আপনি গাড়ি নিয়ে আসবেন গাড়ি তাহলে আপনাকেই কথা বলতে হবে কারণ আমার তো ফার্ম ছেড়ে যাওয়া সম্ভব হচ্ছে না

হ্যাঁ ফোন করে দেখতে হবে আর নিজেকে গিয়ে কথা বলতে হবে এবার ওদের সঙ্গে চুক্তি করুন আপনি আনুমানিক এখন কত নেয় তাও হাজার তিনেক তো নেবে হ্যাঁ হাজার তিনেক টাকা তো নেবে কিছু কম এবার দেখুন দাদা আপনি মাল নেবেন আপনাকে একটু কথা বলে নিতে হবে আমি নেবো ঠিক আছে তাহলে আমি কথা বলে দেখছি বুঝলেন হ্যাঁ আর আপনি কি মালটা কি আপনি নিতে আসবেন না আপনার কর্মচারী পাঠাবেন আপনি নিজে আসলে ভালো করতেন হ্যাঁ আপনি আসুন না নিজে হলে মালটা দেখে নিতে পারবেন আছে প্রায় দু কেজি থেকে চার কেজি পর্যন্ত সাইজ আছে আপনাকে সবরকম মিলেমিশে হ্যাঁ আপনাকে মিলেমিশে সবরকম দেওয়া হবে সবরকম মিশিয়ে দেওয়া হবে তাহলে আপনি তাহলে আপনার গাড়ি পাঠাচ্ছেন